আমি একবার ফেরিওয়ালার কাছ থেকে একটা বেডশিট কিনেছিলাম বাড়ির পাশ দিয়ে সে হেঁকে হেঁকে যাচ্ছিলো তারপর দেখলাম লোকটির কাছ থেকে অনেকেই বেডশিট কিনছে কেউ একটা কেউ কেউ দুটো পর্যন্ত কিনছে সেটা দেখে আমি আর থাকতে পারলাম না আমি তার কাছ থেকে একটা বেডশিট কিনে নিলাম বেডশিটের ছাপাটা খুবই সুন্দর দেখতে আর বেডশিটটা দেখে মনে হলো খাঁটি সুতির তিনশো টাকা দাম নিলো বিছানায় দু চার দিন ব্যবহারার কর ব্যবহার করার পর যেই কাচলাম দেখলাম রঙটা ভর ভর করে উঠে যাচ্ছে যখন বেডশিটটা শুকনো করলাম তখন আবার দেখলাম বেডশিটের কাপড়টা খসখসে হয়ে গেলো একটু একটু রোঁয়া উঠতে দেখা গেলো এইভাবে যতোবার কাচা হলো রঙ উঠে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে গেলো বিছানায় মিলে আর ব্যবহার করা গেলো না এতো বেশি খসখসে এতো বেশি রোঁয়ায় ভর্তি হয়ে গেলো এটা দেখে আমার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো